বেশ কিছু দিন আগে আমি একটি শীতে পরবার জন্য জ্যাকেট কিনেছিলাম অনলাইন একটা সাইট থেকে দেখে আমার ছবিটি দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিল ভেবেছিলাম বুঝি আমার হয়ে যাবে তাই জন্য আমি সেটা কিনেছিলাম কিন্তু যখন আমার হাতে এল জ্যাকেটটি দেখলাম তার গুণগত মান অত্যন্ত খারাপ এবং সেটা এবং মাপেও আমার ঠিকমতো হচ্ছে না তাই আমার অভিজ্ঞতা খুবই খারাপ